পশ্চিমবঙ্গ হচ্ছে এমন এক দেশ যেখানে আগের পশ্চিমবঙ্গ আর এখনকার পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য করতে গেলে অনেকটাই পার্থক্য দেখতে পাই আমরা যেখানে আমাদের আগে কিছুই ছিল না কয়েকজন মাত্র লোক আর কয়েকটা গ্রাম এবং পথের রাস্তা তো একদমই বাজে কিন্তু সরকার আসার পর থেকে অনেক কিছুই উন্নতির দিকে এগিয়ে গেছে যেমনকি রাস্তাঘাট শৌচালয় হসপিটাল তেল হসপিটালস আর বিদ্যালয়ও যদি আমরা কথা বলতে যাই হাসপাতালের দিক থেকে তো অনেকগুলোই হাসপাতাল আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু তেমন আমার সরকারের কাছে কোন আবেদন নেই কিন্তু তাদেরকে অনেক কিছুর দিক দিয়েই আব উদ্যোগ নিতে হবে বলে আমার মনে হয় যেমনকি তাদের যে রাস্তাগুলো রয়েছে যেমন আমাদের গ্রামীণ রাস্তা যারা গ্রামে বাস করে ওদের জন্য খুবই কষ্টকর যাওয়া আসা তাদের সরকার থেকে এটাই অনুরোধ করি যাতে তারা রাস্তাঘাটগুলো ঠিক করে এবং যাতে যেতে আসতে কোন কষ্ট না হয় অনেক আছে গ্রামে যেখানে হাসপাতাল নেই কোন বিদ্যালয় নেই তো সরকার থেকে এটাই উদ্যোগ নিতে হবে যাতে সেখানে সরকার থেকে স্কুল করা হয় এবং হসপিটাল করা হয় যাতে গ্রামের বাচ্চারা বিনা চিকিৎসায় যাতে মারা না যায় এবং বিনা বিদ্যালয় বা বিনা শিক্ষা ছাড়া যেন তারা না বাঁচে তারা যেন শিক্ষা নিয়ে বাঁচতে থাকে তাদের যেন অন্য কিছু আর কাজ না করতে হয় তাদের যেন আর কারও কাছে গোলামি না করতে হয় সরকার থেকে আমার এটাই আবেদন জানাই যেন তারা ভালো করে একটু সুস্থ সুখী জীবন তারা যেন থাকতে পারে এখনও অনেক গ্রাম রয়েছে যেখানে কোন রাস্তাঘাট ঠিক করা হয়নি সরকার থেকে এটাই আবেদন যাতে তারা একটু রাস্তাঘাটগুলো ঠিক করুক এবং তারা যেন ভালোভাবে একটু দেখুক কারণ অনেকগুলোই রয়েছে যারা এমন অনেক লোক রয়েছে যারা রাস্তাঘাটগুলো ঠিক করে করতে পারছে না বা করছে না সরকার হয়তো সবকিছু ঠিক টাকা দিচ্ছে কিন্তু অনেকজন এমন রয়েছে যারা ঠিক করে কাজ করছে না সরকার থেকে এটাই আবেদন যেন তারা ঠিক করে একটু দেখে এবং ঠিক করে সবকিছু দেখেশুনেই কাজগুলো করায় আমাদের এখানে অনেক কিছুই রয়েছে যেমন হসপিটালস হসপিটালে অনেক কিছুই আছে কিন্তু অনেক সময় এমনও হয় যে ওষুধ যে যেসব ওষুধপত্র থাকে সেগুলো ভুল আসতে থাকে সেগুলোর জন্য অনেক মানুষের মৃত্যু হয় সরকার থেকে এটাই আবেদন করব যে সব ভালো করে দেখাশোনা করে ওষুধগুলো যেন হাসপাতালে পাঠানো হয় যাতে কোন রোগীর বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসার জন্য মৃত্যু না ঘটে বিদ্যালয়ের দরুন তো অনেক কিছুই উন্নতি হয়েছে কিন্তু বিদ্যালয়ের যে আমাদের মাস্টারমহাশয় রয়েছে তারা অনেকেই ভালো শিক্ষা দিতে পারেন না তারা অনলি তারা তারা শুধু আসেন মাস গেলে পয়সা নিতে তাই সরকার থেকে এটাই অনুরোধ করি যাতে তাদেরও পরীক্ষা নেওয়া হোক একদম ভালো করে তাদের পরীক্ষা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হোক এমনিতে আমাদের হাসপাতালে অনেক কিছুই ভালো অনেক কিছুই রয়েছে কিন্তু তবুও এমন অনেক কিছুই নেই যেগুলোর জন্য মানুষ সরকারি হাসপাতালে যেতে চায় না তারা প্রাইভেট হসপিটালে যেতে চায় কারণ অনেককিছুই এমন ভালো চিকিৎসা রয়েছে প্রাইভেট হসপিটালে যেগুলো সরকারি হাসপাতালে নেই তাই তারা ভেলোর ব্যাঙ্গালোর এবং বিভিন্ন দেশে বা বিভিন্ন অন্য কোথাও জায়গায় তারা যেতে চায় এবং নিজেদের চিকিৎসা করাতে চায় সরকার থেকে এটাই আবেদন করব যাতে তারা ভালো করে একটু দেখুক এবং উদ্যোগ নিক আমার হিসাবে এগুলোতেই তাদের উদ্যোগ নেওয়া উচিত